হ্যাঁ সরকার আমার বা আমাদের সম্প্রদায়ের রোগ এবং চিকিৎসার সেবা সম্পর্কে শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে যেমন আমাদের বাড়ির সামনে বড়ো অস্থল নামে একটি মেডিকেল ক্যাম্প তৈরি হয়েছে ওখানে আর সামনেই রয়েছে চন্দ্রকোণার হসপিটাল সমস্ত কিছুই খুব সুন্দর কিন্তু তারই মধ্যে কিছু কিছু অসুবিধা ওখানে রয়েছে যেমন হসপিটালে অক্সিজেন সরবরাহ থাকলেও আর অন্য কোনো কিছুর ব্যবস্থা নেই যেমন অস্ত্রপ্রচার কোনো প্রসব নারী যন্ত্রণায় কাতরাচ্ছে তাকে হঠাৎ করে নিয়ে যেতে হচ্ছে আমার বাইরে কেন না সেখানে অস্ত্রপ্রচারের কোনোরকম ব্যবস্থা নেই তাই আমার মনে হয় এইসমস্ত সুবিধাগুলি যদি পাওয়া যায় আর ওষুধ ওষুধেরও কোনোরকম ব্যবস্থা নেই কিছু দামি ওষুধ যদি ওখান থেকে পাওয়া যায় তাহলে মানুষের অনেক সুবিধা হয়